হ্যাঁ বলো বলছি হ্যাঁ কী কী কী সমস্যা গো ওরে বাপরে ঠিক ঠিক ঠিক এই আমাদের নদীয়া জেলার আদালত আর মানে মনে হচ্ছে না যে আর এই কাজে থাকি এরপর এর থেকে চলো পান গুমটি খুলে বসি এতে এই এত অসুবিধা করে কাজ করা যাবে না এমনি করে করে সত্যি এ যেন মনে হচ্ছে যে আমরা এই এত এত পড়াশুনা করে এই যে কী কাজ করতে যাচ্ছি এটা এটা কাজ হচ্ছে আদালতে হ্যাঁ এই ওকালতি আর চলবে না আমাদের জানো আর ভালো লাগছে না প্রত্যেক দিন একটা যেন সেই মন বিষাদ করে ঘরে ফেরা ভালো লাগছে না হ্যাঁ মামলাগুলোর সব যে কী হচ্ছে এ যেন মানে প্রত্যেকের দেখো শুধু যে আমি তুমি বলছি তা তো না প্রত্যেকের মুখে মুখে ওই একই কথা এ খুব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এরকম এরকম করে তো কাজ করা খুব অসুবিধা কী করব আমরা কাকে বলব আমাদের সমস্যার কথা আমাদের মানে এগুলো এগুলো নিয়ে তো বেশ মানে কী বলব আর সব থেকে ব্যাপার কী হয়ে গেছে বলো তো এই আদালত থেকে ফিরে বাড়ির লোকের সঙ্গেও খিটিমিটি হয়ে যাচ্ছে ওই করে নিজেদের মন মেজাজ ঠিক নেই নিয়ে যেন বাড়ির লোকের কথাগুলোও যেন বিষের মতো লাগছে যেটাই বলতে আসছে মনে হচ্ছে যেন সবের বিপক্ষে কথা বলছে বুঝি একটা ভালো কথাতেও রেগে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এসেছে ও নিয়ে আর ফোনে বেশি আলোচনা করাটা ঠিক নয় ও যখন দেখা হবে আদালতে গিয়েই বলব সে অনেক খবর এসব সব আছে সে অনেক রকমই শুনছি তো এই সব অসুবিধাগুলো আর কী বলব এই আদালতের সমস্যা মানে জটিল সমস্যা হয়ে গেছে হুম কাজ করাটাই আমাদের এখন হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ তোমার কী মনে হচ্ছে যে নিয়ে দেখো শোনো আমাদের এটাই কাজ ও না নেওয়ার কিছু নেই ও সবেই রিস্ক আছে নিতে হবে তারপরে দেখা যাবে কী হবে আমরা জানি যে তা ওইটার মধ্যে একটু ইয়ে আছে তো হোক নিয়ে নাও

হুম ও কিছু ভেবে অত ভাবনা চিন্তা করার কিছু নেই কী করবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার থেকে যতটুকু পরামর্শ দেওয়া যায় আমি তোমাকে সাহায্য করব ঠিক আছে ও ও আমরা এখন শোনো আমরা যেখানে আছি আমাদের মনে হচ্ছে এটাই হয়তো দেখবে যাও অন্য কোথাও সেই রকমই আছে সব জায়গাতেই সমস্যা আছে ঠিক আছে আমার মনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমিও একটু ব্যস্ত আছি আমার একটা ফোন ঢুকছে হ্যাঁ ঠিক আছে রাখছি আমি পরে কথা বলব হ্যাঁ হ্যাঁ তুমিও নিশ্চিন্তে নিয়ে নাও হ্যাঁ ঠিক আছে হুম